যারা নাগরিক বিজ্ঞান ও গবেষণা প্রকল্পে আরও যুক্ত হতে চায় তাদের জন্য আমার প্রথমে বলার হচ্ছে যে ভালো লেখকেরও বই পড়ার কথা কারণ পড়াশুনো করলেই তো সেটা আরও ভালোভাবে হবে সেটা আরো ভালো সুযোগ সুবিধা পাবো তোমরা এবং এই বলতে গেলে পড়াশোনাটাই সবার আগে তাছাড়া আর কিছুই না তোমরা যদি এইভাবে পড়াশোনাটা চালিতে পারো তাহলেই তোমরা পড়ে গিয়ে ভালো গবেষক হয়ে উঠতে পারবে এবং তোমাদের তোমাদের সেরকম ভালো কাজও তোমরা পাবে এবং তোমরা যদি এখানে পড়াশুনোর কোনো ঘাটতি করো তাহলে তোমাদের কোনোভাবেই কোনো কোনো কিছুতে আরও বেশি কিছু করতে পারবে না যাই হোক তোমরা ভালোভাবে পড়াশুনো করো এবং আরও চেষ্টা করো যাতে তোমরা ভালোভাবে এ করতে পারো এটুকুই বলার ছিলো আমার